হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম আমি এখানে তো রুম সার্ভিস খুবই আমাদের ভালো দেওয়া হয় তো প্রতিদিন আমাদের স্টাফেরা রয়েছে স্টাফেরা রুম প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তো আপনি এক দিন এসে দেখে যেতে পারেন তো আপনার ভালো লাগবে থাকবেন না আমাদের চারবার তো খাবার দেওয়া হয় ওই ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ টিফিন চার রকম খাবর দেওয়া হয় তো আপনি যেরকম খাবার চাইবেন সেরকমই পাবেন হ্যাঁ আমাদের এখানে এসি নন এসি সব ধরনেরই রুম রয়েছে আপনি যেরকম চাইবেন সেরকমই পাবেন তো আপনি যদি কাইন্ডলি এসে একটু দেখে যেতেন তো খুবই ভালো হতো হ্যাঁ ম্যাম আমাদের এখানে সার্ভিস সবই ভালোই দেওয়া হয় তা আপনার কোনো কিছু অসুবিধা হবে না আমাদের রেট ওই এসি রুম নিলে একটু রেটটা বেশি আর নন এসি নিলে একটু রেটটা কম

হ্যাঁ নন ভেজ ভেজ যা চাইবেন তাই পাবেন হ্যাঁ রুমের মধ্যে সব কিছুই পাবেন আপনি যেরকম চাইছেন সবই পাবেন আপনি এসে এক দিন দেখ দেখে যেতে পারেন হ্যাঁ আমাদের স্টাফ তো অনেকই রয়েছে তো তারা প্রতিদিন যে যার কাজ করে রুম পরিষ্কার আর এ সব রকম

আচ্ছা ঠিক আছে হুম